আমি আজ দুপুরে দুটোর সময়ে আকাশ হোটেল থেকে খাবার অর্ডার করেছিলাম মাছ ভাত সেই খাবারটা আমি সময় মতো আর পরিমাণ মতো পেয়ে গেছি